আপনি কার সাথে ভ্রমণ করতে চান কেন ভ্রমণ করতে গেলে ভ্রমণ বলতে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেমন বিহার বিহার সেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে মঠ বাড়ি বলে সেখানে ভ্রমণ করতে গেলে তো একা যাওয়া যায় না কারণ বাড়ির যে পরিবার সে আমরা স্বামী স্ত্রী হই বা ছেলে মেয়ে হোক একসঙ্গে গেলে সুবিধা হয় কি যে না আমাদের সে গেলে কম খরচে ভ্রমণ কর করে মানে দেশে ফেরা যায় আর ভ্রমণ করতে গেলে তো ধরুন আমি তো বা আমার পরিবার কেউ তো চেনে না যে অমুক জায়গায় যাবো সে জায় সে জায়গা তো আমরা চিনি না যারা এর আগে গিয়েছে বা যারা অন্য আগে কোথাও গিয়েছে কারোর সঙ্গে তারাই চেনে তাদের সঙ্গে যেতে কারণ যেতে গেলে আমরা তো কোনো জায়গা চিনি না ওর জন্য কারও ধরে যেতে হয় যারা চেনে বা জানে তাদের সঙ্গে যেতে হয় ভ্রমণ